কাজের জায়গাতে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি আসে সেই কঠিন পরিস্থিতিকে ভালো করে সামলাতে হয় মাথা ঠান্ডা রেখে কারণ যারা কাজ করে তাদের নিজেদের মধ্যেও কখনও গন্ডগোল ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেই গন্ডগোলকে এড়ান দিতে হয় যাতে না তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেই কারণে কাজের জায়গায় মাথা সবসময় ঠান্ডা রাখতে হয় একটুতে রেগে গেলে কিন্তু কাজের ক্ষেত্রে ভুল হয়ে যাবে কাজে ভুল হয়ে গেলে তাহলে কিন্তু যেখানে ওপরে যেই বসেরা থাকে তারা কিন্তু রেগে যাবে হ্যাঁ রেগে গেলে কিন্তু সেখানে নিজের ইমেজটা অনেকটা নষ্ট হয়ে যাবে সেই কারণে কাজের ক্ষেত্রে মাথাকে ঠান্ডা রেখে বা কলিগদের সঙ্গেও সাবধানে মেপেজুপে চলতে হবে বা কলিগদের মধ্যেও যদি ভুল বোঝাবুঝি